সাম্প্রতিকতম সময়ে আমি আমার জীবনে একটি বড়ো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম এবং এটি হলো আমি যখন আমার প্রথম কর্মজীবন শুরু করি তার ঠিক প্রথমের দিকেই এই কর্মজীবনের শুরুতে আমি আমার নতুন কোম্পানীর বস ম্যানেজার ও অন্যান্য নিচুতলার কর্মীদের থেকে বিভিন্ন সম্মুখীন সমস্যার সম্মুখীন হয়েছি এবং এই সমস্যাগুলি হলো একে প্রথমত প্রচুর কাজের চাপ ছিলো তারপর নতুন পরিবেশ নতুন জীবনযাপন নতুন খাদ্যভাস আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছিলো উপরতলার কাজের চাপ থেকে নিচুতলার কর্মীদের বিভিন্ন কোলাহল আমার জীবনে একটা কষ্টসাধ্য জীবন তৈরি করে তুলেছিলো তারপর ধীরে ধীরে আমি আমার দক্ষতার সাথে উপরতলার কর্মী কর্মীদেরকে ঠিকভাবে পরিচালিত করতে শুরু করি এবং নিচুতলার কর্মীদের সাতে বন্ধুর মতো মিশে তাদের মধ্যে সেরাটা বের করে এনে তাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং আমি ধীরে ধীরে আমার এই প্রচেষ্টা থেকে হ্যাঁ প্রচেষ্টার দ্বারা এগুলি কাটিয়ে উঠেছি